পূর্ব মেদিনীপুর জেলায় আমাদের প্রধান শিল্প থেকে আমরা অর্থনৈতিক হচ্ছে যে উপার্জন যে শিল্প থেকে করে থাকি সেই শিল্পগুলি কৃষি শিল্প মৎস্য শিল্প আরও কুটির শিল্প আরও কোনো জায়গায় কারখানা সেই সব নিয়ে আমাদের চলে আর কারখানার পাশাপাশি সেই কারখানাতে অনেক অন্য ছেলে মেয়ে চাকরি করে সেই চাকরির থেকে সে অর্থ উপার্জন করে তার পাশাপাশি কেউ মৎস্যজীবী যারা মৎস্য চাষ করে তাদের জন্য অনেক বড় দিঘি বা পুকুর রয়েছে সে তার থেকে মৎস্য চাষ করে তারা মৎস্য বিক্রি করে তাদের অর্থ উপার্জন করে আবার যারা কৃষি শিল্পের সঙ্গে যুক্ত তারা যেমন ধান শাক সবজি এইসবের পাশাপাশি অনেক রকমের জিনিস আছে যা চাষ করে তারা তাদের অর্থ উপার্জন করে সেই অর্থ উপার্জন করে তারা তাদের পরিবারের সমস্ত কিছু মেটায় আর কৃষি যেমন শাক সবজি নানা ধরনের শাক সবজি থাকে সেই শাক সবজি তার মধ্যে যেন আলু চাষ করে টমেটো চাষ করে বা হচ্ছে কেউ ধান চাষ করে সেই ধান চাষ করে তাদের ধান বিক্রি করে ধান আবার কোনো পরিবার ধানকে কেটে বিক্রি না করে তারা ধান সিদ্ধ করে সিদ্ধ করে তার থেকে চাল তৈরি করে সেই চাল বিক্রি করে চাল বিক্রি করলে তাদের উপার্জনের পরিমাণ বেশি হয় অর্থ বেশি আসে সেই কারণে তারা সেইভাবে বিক্রি করে আর মৎস্য চাষ মৎস্য চাষ করতে গেলে মৎস্য চাষে অনেক পরিশ্রম লাগে পরিশ্রমের পাশাপাশি অর্থের পরিমাণও বেশি হয় আর যারা যেখানে কারখানা আছে অনেক রকমের ওখানে সংস্থা পাওয়া যায় যেমন যেই সংস্থাগুলি থেকে ও ছেলে মেয়েরা অনেক রকম চাকরি পায় আর ছেলে মেয়ে বলতে এখানে এই ইঞ্জিনিয়ারিং যে সংস্থা আছে সেখানে বেশিরভাগ ইঞ্জিনিয়ারিং ছেলেরা চাকরি পায় আর যারা এই সামান্য পড়াশোনা করেছে তারা তো সেখানে চাকরি না পাওয়ার কারণে তারা এই কৃষি এই তাদের শিল্প বলে মনে করে তারা তাই কৃষির পাশাপাশি মৎস্য শিল্পকে নিয়েও থাকে এইভাবেই তারা অর্থ উপার্জন করে থাকে সেই অর্থ উপার্জন করে তাদের পরিবারে সুস্থ স্বাভাবিক একটা জীবন জীবন দিয়েছে সেই জীবন থেকেই তারা সুস্থ স্বাভাবিকভাবে চলছে এইভাবেই পূর্ব মেদিনীপুর জেলায় খুব ভালোভাবে তাদের অর্থ উপার্জন হয়ে তাদের চলছে এই পরিবার খুব সুস্থ স্বাভাবিক আছে ভবিষ্যতে যাতে আরও শিল্প বা কৃষি উন্নতি হয় তার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি